আমরা দেশের বাইরে যাই নি তবে আমি দেশের মধ্যেই উত্তরপ্রদেশে আমরা ভ্রমণ করতে গিয়েছিলাম এবং সেখানে অযোধ্যায় রাম মন্দির এবং বিন্দাবনে শ্রীকৃষ্ণের জন্মস্থান সব কিছুই আমরা দর্শন করেছিলাম সেখানে বিভিন্ন মানুষ এসেছিলো ঘুরতে তারা সবাই আমরা সবাই মিলে সেখানে মন্দির পরিদর্শন করছিলাম এবং আমরা বিভিন্ন মানুষের এ সেখানে ঘুুরছে স্নান করছে পুজো করছে এইসব দেখছিলাম এবং নদী নালা বিভিন্ন রকমের আমরা অনেক সেখানে গিয়ে ঘুরেছিলাম মজা করেছিলাম আমরা সবাই মিলে পরিবার নিয়ে সেখানে গিয়েছিলাম ঘুরতে সেখানে ঘুরে আমাদের খুবই ভালো লেগেছিলো সবাই মিলে খুব মজা করেছিলাম